হ্যাঁ আমি কি ডাক্তার সুশির সরকারের সাথে কথা বলছি আচ্ছা আমার একটা হচ্ছে ওই স্কিনের প্রবলেমের জন্য আমি বা অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি এবং আপনাকেও তো হচ্ছে আগেরবার দেখিয়েছি জানেন তো ওটা আমি তো কোনোভাবেই সারছে না স্যার আমি তো হয়ে গেল দুমাস আমি তো হচ্ছে ওষুধ খেলাম হ্যাঁ তো কী করা যায় বলুন তো আপনার কাছ থেকে যদি কিছু অ্যাডভাইস পেতাম ঠিক আছে আমি গিয়ে যদি আপনার নাম বলি তাহলেই বাঙ্গুর হাসপাতালে আমি কি এস সি চৌধুরীকে দেখাতে পারব না কি আর কোনো হচ্ছে কিছু করতে হবে ঠিক আছে তাহলে আমি বাঙ্গুর হাসপাতালে যাচ্ছি কিন্তু উনি কি সব দিনই আসেন না কি সপ্তাহের কোনো স্পেসিফিক দিন আছে যেগুলোতে আমি ওনাকে পাব আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমি বাঙ্গুর হাসপাতালে গিয়েই দেখাব কিন্তু হচ্ছে আপনি যে হচ্ছে এস সি চৌধুরীকে কি হচ্ছে ভালো ভাবে চেনেন মানে আমি এই সমস্যাটা নিয়ে তো অনেক জনের কাছেই ওষুধ খেলাম তো ওনার কাছে গেলে বাঙ্গুর হাসপাতালে গেলেই কি ঠিক হয়ে যাবে না কী মনে হয় ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আগামী সপ্তাহে যাচ্ছি ঠিক আছে তাহলে রাখি